হ্যাঁ মাছ ধরার বিষয় তো সবাই জানে যেমন ছিপ ফেলা জাল ফেলা এগুলো তো সবাই জানে আমরাও জানি যেমন সবাই এই মাছ ধরে মাছ ছিপ ফেলে মাছ ধরে জাল জাল ফেলে মাছ ধরে এটা এগুলো তো সবাই জানে কিন্তু আমি যখন ছোটো ছিলাম তখন আমি আমাদের নানি বাড়িতে যেতাম আমার নানাদের মানে টাইম থাকতো না জাল ফেলার তখন তখন আমার নানা মামারা ওই মানে পুকুরে পুকুরে একটা বড়ো বড়ো কলস নিয়ে আর ওর ভিতরে খাবার দিয়ে আর পুকুরে মানে নিচে ডুবিয়ে রেখে দিতো মাছরা তো খাবার খাওয়ার জন্যই আসবে মানে বাড়াতে পারত না ওই কলসের মুখ থেকে আর তখন ওই ওই কলসিটা ডুবিয়ে দিলে মাছ হতো আর যখন মাছের দরকার হতো তখন তখন গিয়ে আর তুলে নিত যেমন গা ধোয়ার টাইমে তুলে নিত তুলে নিয়ে আর যখন ঢালতো দেখত যে অনেক মাছ মানে মাছ কিলবিল করতো ওর ভিতরে অনেকই অনেক মাছ হতো তবে আমার আমরা এখন মানে বড়ো হয়ে বড়ো হয়ে গিয়েছি তখন আমার দাদারা আমার দাদা আমার একটা দাদা হয় ওই দাদাটা মানে বোতল কেটে আর বোতলের মুখির ভিত আরেকটা বোতল মুখি নিয়ে আর ওখানট মান ভালো করে এ করে আর আটা দিয়ে ওর ভিতরে দিয়ে আর ফেলে যেতো মাছ মাছ ঢুকতে পারতো কিন্তু বাড়াতে পারতো না ওর ভিতর থেকে যা করেণ না আমরা নিজেরা বার করতাম তাও ওই ফেলে রাখলেও বুটি মাছ হতো বেশির ভাগ বড় মাছটা হতো না তা অনেকই অনেক মাছ হতো বেশিরভাগ সব পুঁটি মাছ হতো তবে আরেক আরেক রকমভাবে তাই এর এইগুলো সব আমরা আমাদের বাড়ি করতে দেখেছি অন্য অন্যজনেদের কারোর করতে দেখে নি এগুলো হচ্ছে কি নতুন কৌশল আর আর সেই বাটিই করে হুম বাটি করে না বাটি না মালা ওই নারকেল খেয়েছি মালাটা ফেলে দিন আমরা ওই মালাটার ওপরে একটুখানি আটা গুলে নিয়ে আর প্লাস্টিক এই প্লাস্টিক বলছি হ্যাঁ কাগজ দিয়ে একটুখানি ছিদ্র করে আর ওরকম বাদায় কিংবা পুকুরে হালকা করে ডুবিয়ে রেখে দিলে আর ওতেও পুঁটি মাছ পড়ে এগুলো আমরা ছাড়া আর হয়তো কেউ জানে না এগুলো আমি কারোর বাড়িতে দেখে নিই আমর আমার দাদুরা নানারা করতে যেরকম কলসি ডুবিয়ে আমার ভাই করছে বোতল দিয়ে আর এক আর একটা দিদি করেছিলো মানে ওই দিদিটা ওরকম করেছিলো তবে ওইগুলো আমি কারোর বাড়িতে দেখিনিই তা আম আমি জানি না যে কার বাড়ি হয় কি না এগুলো শুধু আমরা হয়তো জানি আমার তোই মনে হচ্ছে কারণ এই যে ওই কলছি ভিতরে আটা দিয়ে পুকুরে ডুবিয়ে রাখলে এই মাছটা পড়ে তবে আমরা জানতাম না যখন নানি বাড়ি যেতাম নানার ওরকম করে ফেলতো তাই আমরা জেনেছিলাম যে ওরকমভাবে মাছ ধরা যায় আমার দ্বারা তো ওটা নতুন আর আমার কাকু করছিলো কাকু আগেকার মানে আগেকার যুগের মানুষ ত হবে কাকু ওগুলো জানে হয়তো তো কাকু করেছিলো ওই বোতল কেটে বোতলের বোতল বোতলের ভিতরে আটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর বোতলে দড়ি বেঁধে আর মানে বোতল তো ভাসবে বোতলে দিয়ে আর বোতলে অনেকক্ষণ পানি ভর্তি করে দিই তো দিলে আর মাছ করতো আরও ওই বলছি ওই বাটি এই মালাই করে ওখানে আটা দিয়ে ওটাও পুকুরে চুপে রাখতো তো ওটা পুকুরে চ মানে ছোটো মালা ওতে বেশি মাছ হতো না কিন্তু ওই যে বলছি ওই কলসি করে ওটাই অনেক মাছ ছে তার দেখতে খুব ভালো লাগতো যখন মাছ পরতো খুবই ভালো লাগতো আমাদের